আমি একটি গ্রামে বসবাস করি যেখানে আগেকার দিনে মানুষরা প্রচুর চাষবাস করতে ভালোবাসত আর ভীষণ আগ্রহ স্বরে চাষবাসটা চালিয়ে যেত আর এখনকার দিনে সেরকমভাবে চাষবাসটা হয়ই না ধরতে গেলে চাষবাস বন্ধও হয়ে যাচ্ছে আর চাষবাসের জন্য যে জলের প্রয়োজন সে জলটাই ঠিকঠাকভাবে চাষিরা পাচ্ছে না আবার মাঝে মাঝে আবহাওয়ার পরিবর্তনের কারণে চাষিরা চাষবাসও করতে পারছে না ঠিকঠাকভাবে ফসল ফলাতে পারছে না তারা ঠিকভাবে ফসল বিক্রি করতে পারছে না সেই জন্য চাষিদের অনেক অনেক চাষি চাষবাস করাই বন্ধ করে দিচ্ছে আর সরকারও তাদের তাদের দিকে ঠিকভাবে দেখে না যে জলের ঘাটতি বা আবহাওয়ার যে দরকার যে আবহাওয়াটা সেটাই ঠিকঠাকভাবে পাচ্ছে না চাষিরা সেই জন্য তারা চাষবাসের দিক দিয়ে অনেক প্রায় কমে যাচ্ছে সেই জন্য কোনো কোনো চাষি চাষবাস করা বন্ধই করে দিচ্ছে আবার অনেক অনেক চাষি যে চাষটুকুনি করে তারা বাজারের যে চাষের ফসলটা তুলে বিক্রি করে বিক্রি করে যে মূল্যটুকুনি পায় তারা সে মূল্যটুকুনি নিয়ে তাদের ঠিকঠাকভাবে সংসারও চলে না কিন্তু তবুও তারা চাষবাস করছে করার পরেও তবুও যে চাষ করার